আমি প্রধানত যখনই ছবি আঁকতে বসি প্রথমেই কিছু একটা ভাবনা নিয়ে আঁকতে বসি কেন কি কোনও কিছু না ভেবে আঁকতে গেলে সেভাবে মাথার মধ্যে কিছু কাজ করে না যে আমি কি এঁকে উঠবো তার জন্য আমি আগে যখন পারিপার্শ্বিক দিকটার কথা চিন্তা করি সেই পারিপার্শ্বিক দিকের কথা চিন্তা করে বাস্তবতাকে ফুটিয়ে তুলতে চাই আমি আমার ছবির মাধ্যমে তাই আমার মনে হয় যে যেকোনো পেন্টার বা যিনি ছবি আঁকেন তার কিন্তু ছবি আঁকার আগে কিছুক্ষণ ভেবে নেওয়া উচিত যে সে কি সম্পর্কে ছবি আঁকবে এবং কেমন ধরনের ছবি আঁকবে তার উপর কিন্তু কিছু অনেককিছু নির্ভর করে এবং আমার যে আবেগগুলি থাকে আমার মধ্যে তা কিন্তু আমি প্রত্যেকটি ছবির মধ্যে ফুটিয়ে তোলার বিশেষভাবে চেষ্টা করি এছাড়া বাস্তবতাকে সামনে ধরে রেখে ছবি আঁকার মাধুর্য কিন্তু এক আলাদা রকম